হ্যালো রজতদা বলছেন হুঁ আমি উদয় বলছি বলছি আমার স্যামসংয়ের মোবাইল ফোনটা না একটু ডিসটার্ব হচ্ছে খুব একটা ভালো রকমই ডিসটার্ব হচ্ছে অনেক কিছুই প্রবলেম আছে তুমি কি দোকানে আছো কটা পর্যন্ত থাকবেন আপনি আধ ঘন্টা একটু লেট হতে পারে আরেকটু বেশিক্ষণ থাকতে পারবেন সেটা ঠিক আছে আপনি যদি একটু দেখে বলে দিতে পারতেন যে যে প্রব্লেমগুলো আছে এবার কতো টাকার মধ্যে কী সারানো যাবে তাহলে খুবই ভালো হতো তবু একটা আনুমানিক আমি যদি আপনাকে বলি যে কি কি প্রবলেম আছে তো প্রবলেমগুলো শুনে একটা আপনি আনুমানিক তো আমাকে বলতে পারবেন যে ম্যাক্সিমাম কতো টাকা খরচ হতে পারে ইয়ে ডিসপ্লেটা টাচ ঠিক মতন নিচ্ছে না চার্জও ডিসটার্ব হচ্ছে একটু একটু মাঝে মধ্যে চার্জ ভালোই নিচ্ছে মাঝে মাঝে চার্জও ঠিকঠাক নিচ্ছে না সাউন্ড মানে ক্যাচারের ওখানটা ক্যাচার না স্পিকারটা একটু আওয়াজ হচ্ছে কিরকম মতো করে ঠিক আছে আমি নাহয় ফোনটা দিয়েই আসছি তোমার সুবিধা মতন দেখে রাখবে তাহলে আমি একটু পরের দিকে যাচ্ছি হ্যাঁ মোটামুটি একটু লেট হলেও থাক আমি যাবো শিওর